উন্নত পৃথিবী সম্পর্কে আমার মতামত হলো এই যে উন্নত পৃথিবী আগের থেকে পৃথিবী প্রায় অনেক উন্নত হয়েছে আগে যেমন এ পৃথিবীর কোথাও যাওয়া যেত না সব শুধু শুধু শোনা যেত এখন সেক্ষেত্রে পুরোই আলাদা এখন ভিসার মাধ্যমে আপনি যেখান থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যায় বিমানের মাধ্যমে বা জল জাহাজের মাধ্যমে এবং ট্রেনের মাধ্যমে অনেক জায়গায় যাওয়া যায় অন্য দেশে যাওয়া যায় যেমন বিমানের মাধ্যমে গেলে আপনার খরচ বেশি হবে কিন্তু জল জাহাজ বা অন্য কোনো মাধ্যমে গেলে আপনার খরচ একটু কম হবে অন্য খরচ কম কম কম হলেও সেখানে যাত্রা অতটাও সুবিধা নয় কিন্তু বিমানে আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন এটাতে আপনার সময়ের অভিজ্ঞতাও হবে অনেক বেশি অভিজ্ঞতা অনেক বেশি হবে এরপর আপনি যে কোনো দেশে ভিসা থাকলেই আপনি পৃথিবীর যে কোনো দেশে চলে যেতে পারবেন উন্নত পৃথিবী বলতে এখন যে প্রযুক্তি আমরা ঘরে বসেই আমরা ঘরে বসেই পৃথিবীর এক প্রান্তের খবর আরেক প্রান্তে বসে থেকে শুনতে পারছি পৃথিবীর কোথায় করা কোথায় কী ঘটছে প্রতিনিয়ত আমরা আপডেট পাচ্ছি কোথায় কী চলছে এখন কোথায় কী হতে পারে সে সব সম্বন্ধে আমরা সবই এখন দেখতে পারছি তারপর বিশ্ব পরিচালনা দল তো আছেই সেখানে কোনো দলের মধ্যে কোনো দেশের মধ্যে যদি দাঙ্গা সৃষ্টি হয় সেখানে তারা সেখানে রোধ করে এবং পৃথিবীতে অনেকগুলি দেশ আছে যেখানে আপনি এখন যেতে পারবেন কোনো কোনো মাধ্যমে যেমন ধরুন বিমান বা জলযান মাধ্যমে আপনি যেতে পারবেন ট্রেন মাধ্যম সকল দেশে যাওয়া যায়না কিছু কিছু সীমিত দেশের মধ্যে ট্রেন মাধ্যম চালু আছে যেমন ধরুন ইন্ডিয়া বাংলাদেশ সেখানে ট্রেন মাধ্যম চালু আছে অন্য কোনো দেশে যেতে গেলে আপনার বিমান বা জল জলপথেই আপনার যেতে হবে এবং এখন পৃথিবী সম্বন্ধে উন্নত পৃথিবী এখন টেকনোলজির দ্বারা আপনার এখান থেকে ওখানের খবর খুব ভালোভাবেই জেনে যাচ্ছি এবং কোন দেশের কাছে কী হাতিয়ার আছে কীভাবে তারা আক্রমণ করতে পারে অন্য দেশকে এবং কীভাবে তার প্রতিকার করা যায় তাও আমরা জানতে পারি এবং অর্থনৈতিক দিক থেকে কোন দিক এগিয়ে আছে কোন দেশ পিছিয়ে আছে এবং সামরিক দিক থেকে কোন দেশ এগিয়ে আছে কোন দেশ পিছিয়ে আছে সে সব জানতে পারি